আমাদের শিশুদের বাংলা ভাষা শেখানো নিয়ে নানা লোকের নানা মত কিন্তু যদি আমার মতামত বলেন তো আমার মনে হয় শিশুদেরকে বাংলা ভাষা শেখানো উচিত কারণ বাংলা হচ্ছে আমাদের নিজস্ব মাতৃভাষা এ ভাষা এ ভাষা হচ্ছে সমস্ত ভাষা থেকে বা হিন্দু ধর্মের সমস্ত ভাষার মূল ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা এর থেকেই বিভিন্ন রকমের বিভিন্ন গান বা এইগুলো আমরা জেনে থাকি এইগুলো হচ্ছে এই ভাষা হচ্ছে আমরা পৃথিবী বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা বললেই বুঝতে পারবো বুঝতে পারবে মানুষে কিন্তু কিন্তু অনেকের মতে সেটা মনে হয় তাদের মনে হয় যে বাংলা ভাষা শেখানোর দরকার নেই আমি এর কারণ বাংলা ভাষা শেখানোর মূল কারণই বলবো আমি হচ্ছে যে কোনো শিশুদের সব সব বিষয়ে চেষ্টা করতে হবে তাদের পরিপোক্ত হতে কারণ কোন কখন কোন সময়ে আমরা কোনো শিশু পড়বে তা কেউ বলতে পারে না যে তাকে কোন ভাষায় কথা বলতে হবে তা আমার মনে হয় সব ভাষারই গুরুত্ব সব জায়গায় আছে কিন্তু আমি বলবো যদি বাংলা ভাষা যেহেতু বলা হচ্ছে এইখানে তো বাংলা ভাষারই কথা আমি বলবো যে বাংলা ভাষা শেখা অত্যন্ত প্রয়োজন কারণ অনেকেই আছে যারা আমাদের বেসরকারি স্কুল বা ইংরাজি ইংরাজি স্কুলে পড়ে থাকে তারা হয়তো সঠিকভাবে বাংলা ভাষা বলতে বা শিখতে পারে না তো আমি বলবো তাদেরকে আলাদা করে শুধু বাংলা ভাষা শেখানোর জন্য বা বাংলা ভাষায় কথা বলার জন্য বা বাংলা ভাষায় লেখার জন্য কিছুক্ষণ কিছুক্ষণ তাদেরকে করা হোক বা তারা নিজেরা করে তাহলে এতে কী হবে তাদের বাংলা ভাষা তারা পরিপোক্ত হয়ে উঠবে এবং তাতে তাদের কোনো জায়গায় বা কোনো স্থানে অসুবিধা হবে না